আমি যেহেতু আঁকতে খুব ভালোবাসি আমি আঁকার বই দেখেই সেখানে আমি আঁকার খাতা নিয়ে এসে তার মধ্যে আমি আঁকার পেনসিল দিয়ে আমি সেটাকে আঁকতাম কারণ আমার আঁকতে খুব ভালো লাগে কেউ আমার হ্যাঁ অবশ্যই কেউ আমার যদি প্রশংসা করে আমার খুব ভালো লাগতো কারণ প্রথম প্রথম আমি যেহেতু আমি কারোর কাছে শিখিনি আমি বাড়িতে যতটুকু দেখেছি বা ইউটিউব চ্যানেল দেখেছি দ সেখান থেকে আমি যতটুকু দেখেছি আঁকার বই থেকে যতটুকু আমি দেখেছি সেটুকানি আমি চেষ্টা করেছি তা সেখান থেকে যখন আমি একটা খুব সুন্দর মানে একটা মানে খুবই সুন্দর একটা আঁকা আঁকেছিলাম সেটা হচ্ছে একটা চাঁদের মধ্যে একটা মেয়ে বসে আছে সেই জিনিসটা সেই আঁকাটা যখন একজন দেখেছে যেরকম আমার মা আর আমার বাবা দেখেছে তখন বলেছে যে খুব সুন্দর পূজা তুই কোনো দিন আঁকা শিখিস নি তারপরও এত খুব সুন্দর এঁকেছিস এটাই আমার খুব ভালো লেগেছিলো কারণ তার কেউ যদি আমাকে প্রশংসা করে আমার তো খুব ভালো লাগবেই